আমার সাথে থাকা প্রথম পণ্যটি হলো আমার প্রিয় মোবাইল ফোন মোবাইল ফোনটা আমি খুব কষ্টে কিনেচি আমরা যখন পড়াশুনো করছিলাম আমি দেখতাম আমার বন্ধু বান্ধবীদের সবার হাতে ফোন আছে আমারও খুব দুঃখ হতো যদি আমারও একটা ফোন থাকত খুব ভালো হতো বন্ধু বান্ধবী দেখাত দেখ ফেসবুকে এই ছবি দিয়েছে ওই বন্ধুটা এই পোস্ট করেছে সেগুলো দেখে শুনে অনেকটা ভালো লাগত আমারও মনের ভেতরে ইচ্ছে ছিল যে একদিন আমি ফোন অবশ্যই কিনব আমি প্রাইভেট পড়াতাম এবং তার থেকে কিছু টাকা আমার সংসার খরচে দিতে হতো এবং কিছু টাকা আমি হাত খরচের জন্য রাখতাম সেই হাত খরচের টাকাটা জমিয়ে জমিয়ে অবশেষে একটা ফোন কেনার মতো টাকা হলো কেনার আগেও আমি ভাবছিলাম যে এত টাকা দিয়ে একটা ফোন কিনব কী দরকার অবশেষে দোমনা করতে করতে ফোনটা কিনেই ফেললাম রেডমি ফোন তো ফোনটা যখন প্রথম কিনেছিলাম আমার খুশির কোনো ঠিকানা ছিল না প্রথমে জানতাম না ফেসবুকের অ্যাকাউন্ট কীভাবে খুলব একটা বন্ধুর হেল্প নিয়ে আমি ফেসবুকের অ্যাকাউন্টটা খুললাম তার পরে অনেক ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তারা একের পর এক পোস্ট করত সেগুলো দেখতাম ভালো লাগতো লাইক করতাম আমি কিছু পোস্ট করলে তারাও লাইক করত ভালো লাগত তার পরে ইউটিউবে দেখতাম ফেসবুকে যে ভিডিও আসে ফেসবুকে যখন ভিডিও আসে যে টু জি সিম ছিল স্পিড ছিল যেটা টু জি স্পিডের সময় তো আমরা ভিডিও দেখতেই পেতাম না জিও যতদিন না আমাদের ইন্ডিয়ায় ফোর জি আনল ততদিন আমরা বুঝতেই পারতাম না ইউটিউবে কিছু ভিডিও হয় ফেসবুকে কিছু ভিডিও হয় তো ফোর জি নেওয়ার পরে নেটের স্পিড বাড়ল এবং ফোনের প্রতি তখন আরও আগ্রহ বাড়ল এবং তখন দেখলাম ফোন থেকে অনেক কিছু শেখা যায় ফোনের অনেক ইতিবাচক দিক আছে যেমন আমার পড়াশুনায় কোনো প্রশ্ন বেধে গেলে গুগলে সার্চ করে সেই প্রশ্নের উত্তরটি বের করা তার পরে হোয়াটসঅ্যাপ খুলে সেটাতে কোনো ডকুমেন্টস পাঠানো বিভিন্ন কাজের জন্য ফোন থেকে অ্যাপ্লাই করা বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো নোট নেওয়ার হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারতাম স্যারেরাও হোয়াটসঅ্যাপে নোট পাঠিয়ে দিত এবং আমি অনেক চাকরির পরীক্ষা নেটের মাধ্যমে দেখে সে পরীক্ষাগুলো দিতে পারতাম এবং অনেক প্রশ্নের উত্তর পেলাম ইউটিউবে দেখে অনেক রান্না শিখলাম সেই রান্নাগুলো বাড়িতে অ্যাপ্লাই করলাম সেই রান্না খেয়ে বাবা মা খুব ভালো বলল আরও অনেক দিক আছে ফোনের ইতিবাচক দিক আছে যখন যেমন আমি কোথাও ঘুরতে গেলে গুগল ম্যাপের সাহায্যে রাস্তা খুঁজে পেতাম এবং কোথাও খাওয়ার জায়গা আছে কোথায় পেট্রোল পাম্প আছে সেটাও খুঁজে পেতাম কোথাও ঘুরতে গেলে হোটেল কোথায় আছে সেটাও খুঁজে পেতাম খুব দরকারে কাউকে ফোন করতে পারতাম আমার তো খুব উপকার হয়েছে ফোনটা পেয়ে আমার প্রথম পণ্যটির ইতিবাচক দিকগুলো হচ্ছে এগুলো আরও কিছু বলার ছিল কিন্তু এই মুহর্তে কিছুই মনে পড়ছে না